গর্বিত হওয়ার জন্য আমি তো অনেক কাজই করেছি তবে কোভিড উনিশের সময় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করা এটাই সব থেকে আমার কাছে গর্বের কোভিড উনিশ যখন মহামারী আকার ধারণ করলো বিভিন্ন প্রান্তের মানুষের কাছে তাদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়ে আমি নিজেকে গর্বিত অনুভব করি